হ্যাঁ বলছি বলুন হ্যাঁ এইখান থেকেই বলছি আচ্ছা কিরকম শরীর খারাপ আপনার আচ্ছা আপনার তাহলে এখন কি কোন ওষুধ টষুধ নিয়েছেন আগের রাতে আপনার খাওয়া দাওয়া কিরকম হয়েছে আচ্ছা ও তাহলে জল কেমন খেয়েছে তাহলে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখানে ভর্তি হতে চাইছেন তাইতো হ্যাঁ ঠিক আছে চলে আসবেন কোন অসুবিধা হবে না আপনার এখানে খুব ভালোভাবে দেখা হবে যা সমস্যা হয়ে সেটা সমাধান করা হবে হ্যাঁ ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এখানে খুব দারুন সুবিধে রয়েছে আপনি আসুন আর আমাদের পরিষেবা পেয়ে যাবেন এখান থেকে আচ্ছা আপনার যে সমস্যা সেই হিসাবেই আমরা চেষ্টা করব যা যাতে আপনি আপনার আপনি সেভাবে ব্যয় করতে পারেন সেভাবেই হবে এখানে সব কাজ খুব একটা সমস্যা হবে না আপনার একদম একদম খুব ভালো হবে আপনার আপাতত আমাদের আজকে তো হবে না আপনি কি আজকেই হতে চাইছেন ভর্তি হ্যাঁ আপনি একটা কাজ করুন কালকে চলে আসুন কালকে এখানে আপনার খুব ভালো হবে এখানে ভর্তি হয়ে যাবে আর আপনি পারলে আপনার ডকুমেন্টস নিয়ে আসবেন হ্যাঁ আমি জলদির মধ্যে চেষ্টা করে দেব আপনি ভর্তি হয়ে যাবেন হ্যাঁ আমি দেখব আর আ হয়ে যাবে আপনি চলে আসুন কোন অসুবিধা হবে না আপনার কালকে তাহলে আপনি আপনি তাহলে কালকে সকাল সকাল চলে আসুন সকাল নটা নাগাদ চলে আসুন হ্যাঁ নমস্কার নমস্কার